হ্যাঁ হ্যাঁ বলুন

তো কেমন ধরনের আপনি শাড়ি নিতে চান বলুন হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে যেমন কাঁথা স্টিচের আছে পিওর সিল্ক আছে বালুচরী আছে জামদানি আছে বা কাতান শাড়ি আছে হ্যান্ডলুমের শাড়ি আছে আপনি কেমন ধরনের শাড়ি নিতে চাইছেন বলুন হ্যাঁ হস্তশিল্পের কাজ যেটা আমাদের আছে বিয়ের জন্য বেশিরভাগটাই আমাদের হস্তশিল্পের কাজ হ্যান্ডলুমের বা কাঁথা স্টিচের এই ধরনের কাজ হ্যাঁ এখানে দেখুন যেগুলো

পিওর সিল্কের উপরে হস্তশিল্পর মানে কাঁথা স্টিচের যে ধরনের শাড়িগুলো আছে সেগুলো আপনার সতোরোশো আঠরোশো টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন এগুলো খুব সুন্দর শাড়ি আর পড়লেও আপনাদের মানে ভীষণ ভালো লাগবে আর তাছাড়া সুতির উপরে হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই কম সম তো একটু হবে সে আপনি আসুন অসুবিধা হবে না একটু বুঝে শুনে আপনার কাছ থেকে নেবো কোনো অসুবিধা হবে না চলে আসুন সুতির মধ্যে যেগুলো আছে সেগুলো আপনার পনোরোশো বারোশো এই রকম আপনার পড়বে হ্যাঁ রঙ আপনার খুব সুন্দর থাকবে পাকা রঙ কোনো অসুবিধা হবে না এবং আপনি আমাদের কাছ থেকে একটা শাড়ি নিয়ে আপনি দেখুন না ব্যবহার করে আপনার তারপরে আপনি আবারও আসবেন আপনার যদি না ভালো লাগে আপনি ফেরত দিই যাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ দোকান মোটামুটি আমাদের প্রায়ই সময় খোলা থাকে কিন্তু যদি দেখেন যে দোকান বন্ধ আছে সেক্ষেত্রে আমাদের উপরে ব্যানার লাগানো আছে সেখানে আমাদের ফোন নাম্বার আছে দোকানের ফোন নাম্বার আপনি ওই নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনার সঙ্গে কথা বলে নেবো আমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন তাহলে